দাদা পঙ্কজ বলছিলাম কালকে যে শিলিগুড়ি যাওয়ার কথা হয়েছিল না তো কালকে আর যাওয়া হচ্ছে না তো আপনাকে যে গাড়ির অ্যাডভান্সটা করেছিলাম পাঁচ হাজার টাকা সেই টাকাটা যদি একটু ফেরত দিতেন তাহলে খুব সুবিধা হতো আমার দাদু অসুস্থ হয়েছে তো তাই তাকে নিয়ে আগামীকালকে আমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছি এর জন্য আর গাড়িটি নিয়ে শিলিগুড়ি যাওয়া হলো না যদি টাকাটা ফেরত দিতেন তাহলে খুব ভালো হতো